একটি নবজাতক শিশুর বলতে শিশুটি যখন জন্মগ্রহণ করে তার কিছু দিন পর তাকে যখন হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় তখন তাকে খুবই যত্নভাবে রাখা হয় আলাদা ঘরে মাকে এবং শিশুকে রাখা হয় এবং তার ঠিক জন্মের ছ দিন পরে তার অনুষ্ঠান করে এবং ছোট্ট অনুষ্ঠান করে এবং তাকে তার নামকরণ করা হয় পুজো করা হয় বড়দের আশীর্বাদ নেওয়া হয় এবং আস্তে আস্তে সে যখন ছ দিন পরে আস্তে আস্তে সে যখন একটু বড় হয় তাকে নিম পাতার জলে স্নান করানো আস্তে আস্তে আস্তে গরম উষ্ণ গরম জ্বলে স্নান করানো এবং বাচ্চাকে অতি যত্নে রাখা শিশুকে যেহেতু সে খুবই ছোট এবং আস্তে আস্তে সে যখন বড় হয় বড় হয়ে নিম পাতার জলে স্নান করানো ডেটল দিয়ে গা মোছানো এবং কাজল কাজল পেতে কাজল দেওয়া তার চোখের কাজল দেওয়া কপালে টিপ পরানো কাজল টিপ পরানো এগুলো করা হয় আমাদের এবং শিশুটি যখন আস্তে আস্তে বড় হয়ে ছ মাসের হয় তখন তার অন্নপ্রাশন করা হয় এবং ছ মাসের আগে সে মায়ের দুগ্ধই পান দুগ্ধই পান করে এবং ছ মাস পর যখন তাকে আরো ভালো পুষ্টি দেওয়ার জন্য ভাত খাবার জন্য বা ভাতটা দেওয়ার জন্য তাদের আমাদের ছ মাসে শিশুটি যখন ছ মাস হয় তখন আমাদের অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে সেই দিন থেকেই তাদের আস্তে আস্তে করে ভাত ভাতের সাথে নানা রকম সবজি নানা জাতীয় পুষ্টি জিনিস তাদের দেওয়া হয় অন্নপ্রাশনটি খুব বড় করেই অনুষ্ঠান করা হয় এবং বড়দের আশীর্বাদ মামা মামী সকলে মিলে পরিবেশ সকলে মিলে অনুষ্ঠানটি অনুষ্ঠানটি আয়োজিত করেন এবং আনন্দ করেন এবং বাচ্চাটি আস্তে আস্তে বড় হলে বড় হলে তার এক বছরে তার জন্মদিন করা হয় জন্মদিনে জন্মদিন অনুষ্ঠান করা হয় যেমন সকলেই করেন এক বছরের জন্মদিন বড় করে অনুষ্ঠান করা এরকম প্রতি বছরই যখন জন্মদিনে অনুষ্ঠান করা হয়